পূর্ব বর্ধমান জেলার জলবায়ু খুবই ভালো পুরো ভারতের মধ্যে সবথেকে বেশি ধান চাষ আমাদের পশ্চিমবাংলার মাটিতে হয় পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলার মাটিতে বিশেষ করে ধান চাষটা সবথেকে বেশি হয় এখানকার জলবায়ু না খুব গরম না খুব ঠান্ডা শীতের দিনে শীত হয় গরম দিনে গরম বৃষ্টির দিনে বৃষ্টি গরম এবং আর্দ্র চারশো মিলিমিটার বার্ষিক গড় বৃষ্টিও হয় এখানে পূর্ব বর্ধমান জেলায় আমরা বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবন খুব ভালো কাটে আমরা সবাই মিলেমিশে থাকি এখানকার দোকানপাট বাজার স্কুল কলেজ সব মানে খুব ভালো